আমি মনে করি খেলাধুলার উন্নয়নে সরকারের আরও ব্য অর্থ ব্যয় করা এবং আরও তহবিল প্রকাশ করা উচিত কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেয়াররা গ্রামেগঞ্জে পড়ে আছে তাদেরকে আরও খেলাধুলার সুযোগ করে দেওয়া উচিত যেমন ধরুন একটা ছোটখাটো গ্রামে একটা কোনো প্লেয়ার খেলছে সেখানটায় ধরো সেই জায়গাটায় তারা অর্থর জন্য যেতে পারছে না একটা ক্লাবে ভর্তি করে দেবে সেই সব জায়গায় যেতে পারছে না আরও বিভিন্ন ধরনের খেলা প্লেয়াররা উঠতে পারছে না আজকে যদি এই সেই জায়গায় তাদের অর্থ কিছু দেওয়া হয় কোনো ক্লাবে চান্স দেওয়া হয় কোনো ক্লাবে যদি আরও বেশি করে টাকা দেওয়া হয় সেই সব প্লেয়ারদেরকে নিয়ে ক্লাবে ভর্তি করে দেওয়া উচিত আরও বিভিন্ন ধরনের ন্যাশনাল টিমে চান্স পাওয়া উচিত ন্যাশনাল টিম যত ক্লাবকে ব্যয় করবে যত একটা সরকার যত একটা ক্লাবকে ব্যয় করবে সেই সেই ক্লাব আরও বিভিন্ন ধরনের সেই সব প্লেয়ারদেরকে গ্রামগঞ্জ থেকে উঠিয়ে এনে আরও বিভিন্ন জায়গায় সেই ক্লাবে চান্স খেলতে পারবে সুযোগ করতে পারবে ভালো ভালো পশ্চিমবঙ্গের আরও বড় নাম হবে বিভিন্ন জায়গায়